পুরুলিয়া জেলায় কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎসগুলি হল কৃষিকার্য ফেরিওয়ালা পান দোকান মুদির দোকান মিষ্টান্ন ভান্ডার ইত্যাদি এখানে মানুষ যাদের ব্যবসায়িক মানসিকতা আছে তারা বেসরকারি চাকরি ও যাদের ব্যবসায়িক মানসিকতা নেই তারা সরকারি চাকরি পছন্দ করে আমি লক্ষ্য করি যে আমাদের জেলায় বেকারত্ব বিরাজ করছে আর আমার সুপারিশ এই যে যারা সরকারি চাকরির আশা করছে তাদের সরকারি চাকরির আশা নিয়েই থাকা উচিত নয়